মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে স সচেতনা তৈরি করতে আমার এলাকায় লোকেদের জন্য ক্রিড়া খাত দ্বারা পরিচালিত প্রোগ্রামগুলি হলো স্থানীয় পরামর্শদাতা স্বাস্থ্য সুবিধা খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠান সঠিক প্রশিক্ষণ ভালো প্রশিক্ষক ইত্যাদি